পশ্চিমবঙ্গের শীতকালে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অনেকে বায়রে থেকে আমাদের এখানে জামা প্যান্ট বিক্রি করতে আসে শীতকালে তারপরে আমাদের এপ্রিল মাসে এক নববর্ষ বলে একটা উৎসব হয় তখন অনেক সব বাঙালিরা নতুন জামা প্যান্ট কেনে তখন অনেক অনেক জামা প্যান্ট বিক্রি হয় তখন অনেক ক্ষেত্রে ভালো সেল হয় আর তারপরে মে জুন মাসে মালদার আম অনেক ফেমাস তখন মালদার আম সব জায়গায় বিক্রি হতে থাকে তারপরে দুর্গা পুজো চলে আসে আমাদের তখন অনেক তখনও অনেক জামা প্যান্ট বিক্রি হয় তারপরে কালী পুজোয় এসে কালী পুজোর সময় অনেক আমাদের এখানে ফটকাও বিক্রি করা হয়